আমাদের সরকারি ভাষা হিন্দিতে যেহেতু ভারতের বেশিরভাগ রাজ্যে হিন্দি ভাষা চালু আছে কিন্তু আমরা পশ্চিমবঙ্গবাসী বাংলায় কথা বলি আমাদের মাতৃভাষা বাংলা মনে করা হয় এই ভাষার আদিরূপ সংস্কৃত যার উদ্ভব হয় আনুমানিক আঠেরশো বছর আগে পরে পরে এই ভাষা থেকে কিছু শব্দ পরিবর্তিত হয়ে আজকে বাংলা ভাষার রূপ নিয়েছে আনুমানিক কয়েক হাজার শব্দ রয়েছে এই ভাষায় বহু শব্দ বাংলা ও হিন্দিতে প্রচুর মিল দেখতে পাওয়া যায় প্রচুর মনীষীরা আছেন যারা এই ভাষায় কথা বলতেন ও তাদের লেখা প্রবন্ধ গান কবিতা রচনা ইত্যাদি আর প্রচুর জনপ্রিয়